আমার একটা বান্ধবী ছিল এবার বান্ধবীটা অনেক দিন ধরেই বলছে যে আমাদের এখানে ঘুরতে আয় আমাদের গ্রামে খুব ভালো তুই আই এসে ঘুরে যা অনেক দিন থেকেই বলছিলো এবার সেভাবে কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি কিন্তু হঠাৎ করে একদিন মনে হলো একটু মনটা ফ্রেশ করার জন্য মনে হলো যে বান্ধবীটা যাই হোক বলছে যা হোক চেনা পরিচিত আছে যায়গাটা ঘুরে আসা যাক সবাই মিলে এবার আমি একা বলে না আমার সব আত্মীয় স্বজন আমার ভাই বোন আরও কয়েকটা বন্ধুবান্ধব সবাই মিলে গিয়েছিলাম বান্ধবীটার বাড়ি বুঝছে গ্রামে এবার গিয়ে ওদের বাড়িতে খুব ভালো পরিবেশটা সারাদিকে কত সুন্দর সবুজময় প্রকৃতি একটা খুব সুন্দর পাশে ওদের বাড়ির পাশে একটা ছোট পুকুর টাইপের ছিল এবার সবাই মিলে আমরা একদিন ভাবলাম যে ঠিক আছে চল যাওয়াই যাক তাহলে আমরা সবাই মিলে একটা মাছ ধরতে যাই এবার মাছ ধরতে যাওয়ার আগে যেটা আমাদের কাজ আর কি মাছ ধরার সরঞ্জাম ঠিক আছে এবার সরঞ্জাম বলতে কি আমরা শি ছিপ বঁড়শি তারপরে হুইল তারপরে মাছ ধরার জন্য তেমন ধরো পিঁপড়ের ডিম এই সব জাতীয় জিনিস আর কি নিলাম কারণ পিঁপড়ির ডিমটা নিলে কি হয় জান ওই পিঁপড়ির ডিম দিয়ে ভালো মাছ ধরা যায় এবার আমরা যখন গেছি ওখানে সব জিনিসপত্র সরঞ্জাম নিয়ে গিয়ে আমরা সবাই আর কি পুকুর ধারে বসে আর কি কিছুটা আটা ধরো আটা নিয়ে আর কি ছড়িয়ে দিলাম ঠিক আছে যাতে মাছগুলো এক জায়গায় হয় ওরা একটু এ ওগুলো দেখে আর কি আসে ঠিক আছে এবার যাই হোক মাছগুলো এক হলো এবার আমরা এইদিকে প্রস্তুতি নিচ্ছি একটা হুইল দিয়ে আমরা আর কি প্রথমে ফেললাম হুম এবার এবার আমরা ফেললাম হুইল দিয়ে পুকুরে হুইলটা দেওয়ার পর বসে আছি বসে আছি সবাই যে যার মতো ছিপ জাল ফেলছে এবার বসে আছি হুইল দিয়ে দিয়ে নিয়ে আমরা হচ্ছে আমি বসে আছি এবার হঠাৎ করে দেখি একটা মাছ দেখি ঠিক আছে কী মাছ তা জানি না কিন্তু হঠাৎ করে দেখি হুইলটা একটু টান লাগছে এবার আমি একটু দেখি একটু ঝুকে গিয়ে দেখি যে একটা মাছ লেগেছে এবার যাই হোক হুইলটা গুটিয়ে নিলাম টেনে তুলে নিলাম দেখে একটা বড় রুই মাছ উঠেছে ঠিক আছে এবার রুই মাছটা উঠেছে খুব খুশি আমরা সবাই যাই হোক একটা মাছ উঠেছে যাই একাছে ভালো একটা খাওয়া দাওয়া হবে ভালো একটা পিকনিক টাইপের হতে পারে এবার যাই হোক আমরা এইসব ধরা ধরার পর আমরা বাড়ি এলাম এই বাড়ি এসে বান্ধবী সবাই স্নান টান করে নিল যাই দুপুরে খাওয়া দাওয়া অলরেডি রান্না হয়ে গেছিলো সেই সব খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় সেই মাছটা বড় বাড়ির বড়োরা ধরো ওর মাসি বান্ধবীর মাসি হ্যান ত্যান ওর মা ওরা সবাই মাছটাকে কাটলো কেটে তারপরে ভাব বা হচ্ছে কী হয় কী হয় তারা সব বললো ঠিক আছে ছোটো করে একটা জায়গায় পিকনিক করা যায় যেতেই পারে তারপর মাছটাকে কেটে ধুয়ে নেওয়ার পরে ওরা ভালো করে মাছটাকে আর কি জম্পেস করে খুব সুন্দর করে রান্না করেছিল এবার যাই হোক আমরা সবাই খেতে বসেছি রাত্রিরে সবাই মিলে একসাথে খাওয়ার সময় জে একটা ভালো মাছ খুব সুস্বাদু জানেন তো মাছটা খুব সুস্বাদু হয়েছিলো রান্নাটাও যত দুর্দান্ত মাছটাও খুব সফট খুব ভালো খেতে হয়েছিলো এবার খাওয়া দাওয়া করলাম মাছটা খেলাম খেয়ে দিয়ে আমরা আর কি শুয়ে পড়েছিলাম ঠিক পরের দিন আমারা ভাবলাম চ একটা মাছ ধরা যায় আজকে দেখি কী ওঠে কিন্তু পরের দিন আর তেমন গেলাম সবাই কিন্তু তেমন অতো ভালো মাছ ওঠেনি ঠিক আছে এরকম আর কি মাছ ওঠেনি বলে টুকটাক ছোটোখাটো মাছই উঠেছিলো যেমন ধরো তেলাপিয়া বলতে পারো এরকম কিছু একটা উঠেছিলো আমরা ধরে নিলাম এরকম প্রত্যেক দিন বেশ ঘুরতে গিয়ে আমরা এরকম প্রত্যেকে নিত্য নতুন মাছ ধরতাম আর কি এরকম হতো আর কি ছোটোখাটো পিকনিক হতো তাই ঘুরে যাওয়া আসার পর ভালোই লাগলো আমাদের সব কিছু প্রকৃতি যেমন ওদের বাড়িটাও খুব সুন্দর ছিল সব কিছুই খুব সুন্দর ছিল একটা স্মৃতি হয়ে থাকা যাবে চলে আসার পর ওখান থেকে যে হ্যাঁ গিয়ে আমরা খুব ভালো হৈ হল্লোর মজা করেছি মাছ ধরেছি মাছ কীভাবে ধর সরঞ্জাম সব নিয়ে গিয়েছি মাছ ধরেছি খেয়েছি খুব মজা আনন্দ সব কিছুই হয়েছে আবার যে কবে যাওয়া হবে তারও কোনো ঠিক নেই যায় এবার কিন্তু আমাদের দিকে অতটা আর কি ওই সব চলাচল নেই বলা গেল কারণ শহরে থাকি ওই সব এখন আর অতটা হয় না কিন্তু গ্রামগঞ্জের দিকে গেলে একটু ওরকম দেখা যায় ঠিক আছে গেলে একটু সমুদ্র দেখা যায় এই একটু সরি একটু নদী দেখা যায় একটু কুকুর দেখা যায় সেখানে গিয়ে অনেক মাছও দেখা যায় মাছগুলো পুকুরের ধার দিয়ে খেলা করে খেলা করে তাদেরকে খাদ্য দিলে একটু পুকুরে তারা অনেক লাফালাফি করে হ্যান ত্যান বিভিন্ন রকমের তারপরে সে তাদের সাথে একটু বসে ধরাও যায় তাদেরকে বিভিন্ন রকম মাছ খে খাওয়া যায় তাদের টেস্টও খুব দুর্দান্ত হয় খেতেও খুব ভালো হয় সুস্বাদু হয় সেরকমই